পূর্ব মেদিনীপুর জেলাতে কর্মসংস্থান এবং জীবিকার প্রধান উৎস অনেক কিছুই রয়েছে কৃষি শিল্প পরিষেবা এবং অন্যান্য কর্মসংস্থানগুলি প্রধান ভূমিকা পালন করে থাকে কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ যেহেতু একটি কৃষি নির্ভর দেশ কৃষি প্রধান দেশ সেই ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলাও একটি কৃষি নির্ভর জেলা আমাদের জেলাতে আর অর্থনৈতিক দিক বজায় রাখতে সর্ব প্রথমে কৃষি শিল্পই এগিয়ে আসে তাছাড়া বিভিন্ন ধরনের হস্ত শিল্প বা কারিগরি শিল্প রয়েছে এসমস্ত শিল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের দেশের অর্থনীতিকে বজায় রাখতে এবং স্বকর্মসংস্থান বেশিরভাগ ক্ষেত্রেই বর্তমানে দেখা যায় যে কোনো রকম চাকরির আশা না করে কারিগরি শিক্ষা গ্রহণ করার পর শিক্ষার্থীরা বা মানুষজনেরা নিজেরা নিজেরা আত্মনির্ভর হয়ে নিজেরা কর্মসংস্থান গড়ে তোলে এবং মানুষ তাছাড়াও সরকারি চাকরি বা বেসরকারি চাকরি অত্যন্ত বেশি পছন্দ করে থাকেন কেননা যখন কোনো ব্যক্তি নিজস্ব কর্মসংস্থান গড়ে তোলে তখন তার মাথার ওপর একটি চাপ থাকে তার কর্মসংস্থানটিকে সুন্দরভাবে চালানোর জন্য এই চাকরির ক্ষেত্রে এরকমটা হয় না চাকরির ক্ষেত্রে আমরা আমাদের ডিউটি পালন করলেই হচ্ছে লস হোক বা লাভ হোক সেটা কোম্পানি বা সরকার বুঝবে এই ক্ষেত্রে সেই জন্যই সরকারি বা বেসরকারি চাকরিক্ষেত্র অনেকেই পছন্দ করে থাকেন এবং আমি লক্ষ্য করেছি আমাদের জেলায় বেকারত্বের হার বৃদ্ধি চ হয়ে চলেছে দিনের পর দিন শুধু আমাদের জেলা বলে না প্রত্যেকটি জেলা প্রত্যেকটি রাজ্য এবং আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে বেকারত্ব বিরাজ করেছে দিনের পর দিন আমার সুপারিশ হচ্ছে এ সমস্ত বেকার যুবকদের কোনো একটি কর্মসংস্থান গড়ে দিয়ে তাদেরকে বিভিন্ন কাজে নিযুক্ত করা অথবা কোনো শিল্প স্থাপন করে তাদেরকে কাজে নিযুক্ত করা তাছাড়া বিভিন্ন সরকারি পরিষেবার মধ্যে নিয়োগ করা যেতেই পারে বা সরকারি অপিসেও নিয়োগ করা যেতেই পারে